আমি ওলা বুক করেছিলাম আমার একটা জায়গা যাওয়ার আছে এবং খুবই তাড়াহুড়োর মধ্যে সেই তাড়াহুড়োর মধ্যে আমি ওলা বুক করি কারণ আমি তো ওলা বুক করলে আমার টাকা বেশি লাগে আমি কেন ওলা বুক করতে যাবো বাসে যাবো কিন্তু ওলা বুক করেছি কিন্তু যে পারপাসে আমি ওলাটা বুক করলাম সেই ঠিক টাইমেই ওলাটা এলো না আসছে না যার জন্য আমাকে অন্য গাড়িতে চলে যেতে হলো তো আমাকে ওলাটা এই জন্যই দেরি করার জন্য ভুল হলো আমার লোকেশান ভুল হয় নি হয়তো তারা লোকেশান ভুল নিয়ে নিয়েছে সেটাও হতে পারে